পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলি পশ্চিমবঙ্গের মানুষের ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসের ওপর কখনোই আঘাত করে না আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটি ধর্ম নিরপেক্ষ রাজ্য তাই এখানকার সংবাদ মাধ্যমগুলিও চেষ্টা করে যথা যথা যথাসম্পন্নভাবে যে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার ওপর কোন প্রশ্ন না তোলা করে